কোভিড নাইনটিন মহামারীর সময় আমার এলাকার পরিস্থিতি খুবই খারাপ ছিল কারণ মানুষজনকে বারবার বারণ করা সত্ত্বেও তারা শুনত না তারা কারোর শাসন পুলিশের বাধাও মানত না তারাদেরকে বার বার বলা হতো যে মাস্ক পরতে তারা মাস্ক না পরেই বাইরে বেরিয়ে যেত এবং ত্ সেই সময় মানুষকে বলা হতো যে যতটা সম্ভব ঘরের মধ্যে থাকতে কিন্তু সেই ক্ ইয়ে কথা কেউ শোনেনি সবাই বাইরে বেরিয়েছে এবং বিনা মাস্কেই বাইরে বেরিয়েছে সেক্ষেত্রে পুলিশ যখন কড়া সিদ্ধান্ত নিয়েছে তখন পুলিশের সাথে তারা পুলিশের চোখে ফাঁকি দিয়ে ফাঁকি দিয়েও তারা অনেক বাইরে বেরিয়েছিল তো এক্ষেত্রে আমার এলাকার পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং সেই দিক থেকে আমি আমার নিজেকে নিজেকে এ কোভিড নাইনটিন থেকে নিজেকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখতে আমি ব্যবস্থা কড়া খুবই কড়া ব্যবস্থা নিয়েছিলাম তো আমি কাউকে বাড়ির বাইরে যেতে দিতাম না এবং সবসময় বলতাম যে মাস্ক পরে থাকতে এবং বাইরের কোনো খাবার খেতে দিতাম না আবার স স্যানি খেতে বসার আগে স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে এবং সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপর হাতে স্যানিটাইজ করার পরে খেতে বসত এবং এবং সবসময় আমরা চেষ্টা করতাম যে সা সমাজের থেকে এ সমাজের মানুষের থেকে দূরত্ব বজায় রাখার কারণ সে সময়টা খুবই কঠিন সময়ের মুখোমুখি আমরা হয়েছিলাম তো সেই সময় যতটা সম্ভব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই শ্রেয় ছিল তো সেক্ষেত্রে আমি আমার পরিবারের মানুষজনদেরকে এইভাবে সুরক্ষিত রেখেছিলাম যে সবসময় বলতাম যে কারোর সামনে গিয়ে না কথা বলাই ভালো হ্যাঁ সবসময় মাস্ক পরে থাকতে বলতাম যাতে মাস্কটার থেকে এ মা অনেকটা সুরক্ষিত হতো মাস্কটা আমাদের ভা অনেকটা সুরক্ষিত রাখত এবং সবসময় স্যানিটাইজার স্যানিটাইজারটা স্ হাতের সামনে রাখতাম যে বাইরে কোথাও বেরোলে এ কোনো কাজের সূত্রে যদি বাইরে বেরোতেই হয় সেক্ষেত্রে এ কা বাইরে থেকে এসে আগে হাতে স্যানিটাইজার করতে এবং যে এইভাবেই আমি বাচ্চাদেরকেও এরকম করতাম বাচ্চাদেরকে তো কারোর সাথে কথাই বলতে দিতাম না এইভাবেই আমি আমার পরিবারকে সুরক্ষিত রেখেছিলাম